আমরা যখন কোথাও বেড়াতে যাই সেখানে কিন্তু সব জায়গা আমাদের পক্ষে জানা বা খোঁজাও সম্ভব নয় বিভিন্ন এমন অনেক কিছু বিভিন্ন জায়গা আছে যেগুলো কিন্তু আমরাও জানি না আমরা কেন সেখানকার মানুষও হয়তো ঠিক মতো জানে না সেখানের যে প্রাকৃতিক সুন্দর্য এবং মনোরম দৃশ্য সেটা কিন্তু খুবই সুন্দর সেই জন্য আমাদের সব জায়গা যাওয়ার আগে একটু পর্যবেক্ষণ করে বা একটু জেনে নিলে খুব ভালো হয় বা সুবিধা হয় তাহলে আমাদের সেখানে যেয়ে ঘোরতে বা যাতায়াত করতে অনেকটাই সুবিধা হয় যার ফলে আমরা যখন কোথাও যাই তখন কিন্তু একটু আগে সেই জায়গাটা নিয়ে একটু কোনো ওই ইউটিউব বা অন্যান্য কোথাও থেকেও জানার চেষ্টা করি বা কেউ যদি যেয়ে থাকে তার কাছ থেকেও আমরা কিন্তু জানতে পারি জেনে নিয়ে চেষ্টা করি আমরা একবার মায়াপুর গিয়েছিলাম সে মায়াপুরের কিন্তু মনোরম যে দৃশ্য ইস্কন মন্দিরে সেসব দৃশ্য তো দেখাই যায় কিন্তু এমন কিছু অনেকগুলো জায়গা আছে যেগুলোর সম্বন্ধে কিন্তু আমরা কিছুই জানি না সেইগুলো কিন্তু আমরা আমাদের একজন সেইখানেরই বাসিন্দা তিনি কিন্তু নিয়ে গিয়েছিলেন নিয়ে যেয়ে দেখিয়েছিলেন সেইখানের জায়গার যে প্রাকৃতিক সুন্দর্য বা মনোরম দৃশ্য সেইগুলো বা সেইখানের যে অদ্ভুত বৈচিত্র্যময় জিনিস হাতে তৈরি করা আছে হাতে তৈরি বিভিন্ন রকমের চিত্র পরিকল্পনা এবং পোড়া মন্দির মন্দিরটা ধ্বংসস্তুপ হলেও মন্দিরের কিন্তু যে কারুকার্য বা সেখানে যে দেবীর দে যে পুজোটা হয় সেটা মানে বলা যাবে না এরকম অনেক অজানা জায়গা আছে যেগুলো কিন্তু আমরা বেড়াতে গেলেও কিন্তু জানা থাকে না কিন্তু সেগুলো লুকানো থাকে